বাচ্চারা আজকাল খেলে এরকম অনেক ধরনেরই গেমস রয়েছে যা বিভিন্ন নতুন নতুন বা বর্তমান যুগের বাচ্চারা এর সাথে খুব সুন্দরভাবে পরিচিত হয়ে উঠেছে বা মানিয়ে নিয়েছে যেহেতু বর্তমানে প্রযুক্তির যুগ তাই আউটডোর গেমসের সাথে বিভিন্ন ইনডোর গেমস বা ঘরের অন্তর্মুখী বিভিন্ন গেমস রয়েছে বিভিন্ন ধরনের গেমসের মাধ্যমে যেমন লুডো দাবা ইত্যাদি রয়েছে তেমনই রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে গেম যার প্রতি বাচ্চারা ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েছে এর মধ্যে রয়েছে টেম্পল রান বা বিভিন্ন ধরনের কার্টুন গেম রয়েছে এই গেমসগুলি বাচ্চাদের মাধ্যমে বিশেষ প্রভাব ফেলছে এবং তাদের পড়াশোনায় প্রভূত ক্ষতি হচ্ছে কিন্তু তবুও বেশ কিছু জনপ্রিয় গেমস রয়েছে যেগুলি বর্তমানে বাচ্চাদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে